স্কুলের যে ছেলেপুলেকে ভর্তি করতে হলে বা আমার বাড়ির বাচ্চাদেরকে ভর্তি করতে হলে যে ফিজটা প্রদান করতে হয় এই ফিজটা কত টাকা দিতে হবে এবং টাকাটা কীভাবে দিতে হবে এটা আমার জানতে হবে ব্যাপারটা হচ্ছে যে যে আমাদের মতো পরিবারের যে ছেলেরা স্কুলে যাবে এই ফিটা যদি একসঙ্গে না দিয়ে পার্ট পার্ট দিতে হয় তাহলে আমাদের পক্ষে সুবিধে হয় তো সেই খাত সেই ক্ষেত্রে এই টাকাটা কীভাবে দিতে হয় বা কীভাবে দিতে হবে এটা জানতে চাই